আপনি কোথায় বই কিনবেন কাছাকাছি কোনো সস্তা সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকান আছে না মূলত মানুষ যে বইগুলো কিনে থাকে সেগুলো সেকেন্ড হ্যান্ড কেউ নিতে চায় না আর বই সেকেন্ড হ্যান্ড হয় না আর যে মানুষ মানে আমরা যে বইগুলো পড়ে থাকি সাধারণত সেগুলো নতুন বইই হয় আর বই মানুষ পড়ার জন্য কেনে বই পড়াটা মানুষের মানে স্বপ্ন যে বইগুলো মানুষ কেনে সেগুলো তার পড়ার পরে বিক্রিও করা হয় না সেগুলো নিজের মতো করে রেখে দেওয়া হয় এবং কিছু কিছু বই এখন যে বইগুলো কিনতে হয় সেগুলো আর কিছু কিছু বই কিনতেও হয় না কিছু কিছু টেক্সট বুক যেগুলো সেগুলো সরকার থেকেও দেওয়া হয় এছাড়া নানা রকম বইই কিনতে হয় যেগুলো আমরা কিনে থাকি বা বই নতুনই কিনে থাকি এবং বই এমন একটা জিনিস বইয়ের কোনো শেষ নেই এবং বই নানান ধরনের হয় এবং নানান ধরনের মানুষ নানান বই পড়তে ভালোবাসে এজন্য তারা নানা রকম বই কিনে থাকে বই সাধারণত নানান লেখকেরও হয় এবং নানান প্রসঙ্গে বই হয় এবং তাছাড়া এই বইগুলো এই বইগুলো যাদের যেরকম বই পছন্দ তারা সেরকম বই কিনে থাকে এবং নতুনই কিনে থাকে এজন্য কেউ সেকেন্ড হ্যান্ড বই কেনে না বা সেকেন্ড হ্যান্ড বইয়ের কোনো অস্তিত্বই পাওয়া যায় না এখানে আর যে বইগুলো পড়া হয়ে যায় বই একটা বিদ্যার জিনিস সে বইগুলো তারা আর বিক্রি করে না সেই বইগুলো তারা নিজেদের কাছেই রেখে দেয় এজন্য বই সেকেন্ড হ্যান্ড হয় না বা কিনতে পাওয়া যায় না